হ্যাঁ ম্যাম বলুন আসলে আমার শরীরটা খারাপ একটু ওই জন্য বাড়ি থেকে বেরোতে পারিনি প্রচুর জ্বর ওই জন্য ক্লাসে যাওয়া হয়নি প্রোগ্রামে যাওয়ার ইচ্ছা আছে প্রোগ্রামটা কোথায় হবে বাইরে হলে থাকার ব্যবস্থা কি আপনারা করবেন না কি সেখানে গিয়ে নিজেদের করতে হবে আশা হ্যাঁ আমার তো যাওয়ার ইচ্ছা আছে আসলে শরীরটা খারাপ আমার শরীরটা খারাপ তারপরে মাও অসুস্থ বাড়িতে ঠিক মার শরীরটাও ভালো যাচ্ছে না এখন ওই জন্য আসলে ক্লাসে যেতে পারছি না মা এখন ভালো আছে মোটামুটি আমার তো প্রচুর জ্বর এবার আমি যেতে চাইছি বাড়ির লোক বলছে তোর জ্বর শরীর অসুস্থ এখন যেতে হবে না না হলে চলে যেতাম আর সেখানে গেলে কদিন থাকতে হবে হুম ও আচ্ছা সেখানে যে প্রথমে পরীক্ষা ওখানে পাশ করার পরে কি প্রোগ্রামে চান্স দেবে না কি ওখানে পাশ করলে তারপরে চান্স দেবে

হুম হুম আর ডান্সের টপিক কিছু বলে দেয়নি যে কীরকম গানের মধ্যে থাকবে আচ্ছা আজকে হয়তো পারব না আজকে ডাক্তার দেখাতে যাব একটু বাইরে ডাক্তার দেখিয়ে আসি তারপরে কাল পরশু করে আমি যাব সুযোগ পেলে

করব হ্যাঁ একটু সোজা সোজা দেখে দেবেন যেমন পারি সহজে নয়তো সেখানে ফেল হয়ে গেলে তো সমস্যা হয়ে যাবে না ঠিক আছে

হ্যাঁ ঠিক আছে যাব সামনে সপ্তাহয় কাল পরশু তাহলে আমি যাব অবশ্যই রাখছি হ্যাঁ